হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি চারটে পাঁচটার দিকে ফাঁকা আছিস নাকি ও না বলছি যে ওই কাঁচা আম পাড়তে যাব হ্যাঁ না তো গাছের তলায় কোথায় রোদ পাওয়া যাবে বেশি তো রোদ নাই হুম আচ্ছা না না কাঁচা আম পাড়ব বললি তো হুম হুম না ওইটা সেরকম ধরে নাই ওই পুকুর পাড়ে একটা ছিল তো পুকুরটার নাম মনে পড়ছেনা তো ওখানে সেই মাঠের পাশটায় হ্যাঁ হ্যাঁ আছে না হ্যাঁ ওই ওর সাইডেই আছে টক মানে মোটামুটি ভালোই টেস্ট আছে আরও দুটা বন্ধু আছে আমার হ্যাঁ না না পাথরে মাথা খারাপ আগের বারে মনে আছে তো কি হয়েছিল হুম আঙশি নিয়ে যাব আঙশি নিয়ে যাব হ্যাঁ ওইটা তো থাকবেই হুম ঘোরাফেরা মানে কি আম টাম পাড়ব বসে থাকব ওইখানে পারিস তো তুই সিগারেট ফিগারেট লিয়ে যাবি হুম হ্যাঁ হ্যাঁ নিশ্চই নিশ্চই বিক্রিও করব বেশি মানে আছি আমি তুই আর দুটা বন্ধু আছে ওই অনিকেত আর বাবন চিনিস তো ওদেরকে হুম তোকে চিনে ওরা হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে

আরে কাঁচা অবস্থায় তুই আমগুলোকে পুড়িয়ে শরবত বানাবিনা ওইটা শরীরের পক্ষে ভালো হুম সত্যি পোড়াব কি ঐ বাড়িতে কি ওইখানেই পোড়াব হ্যাঁ তুই তো ম্যাচিশ লিয়ে নিয়ে যাবি তুই মনে হয় হ্যাঁ তো ওখানে কাঠ কাঠ তো পাবই জলও থাকবে না না আমার সময় হয়নি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম হুম হুম মন খারাপ নয় ওখানে আম ভালো না দিলেও ছায়াটা ভালো ছিল কিনা গরমকালের সময় কি হুম হ্যালো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম